আমাদের এলাকায় অনেক রকমের অনুষ্ঠান হয় যেমন আপনার জন্মদিন কারোর হয়তো বিয়ে কারোর হয়তো বাড়িতে পুজো অনেক সময় দেওয়ালি অনেক অনেক রকমের অনুষ্ঠান হয় কারোর হয়তো জন্মদিন কারোর বিয়ে ঠিক আছে তো তার মধ্যে আমার কয়েকটি পছন্দের হলো যেমন ধরুন কারোর জন্মদিন যেমন কিছু দিন আগে আমি আমার বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম খুব আনন্দ হয়েছিলো খুবই আনন্দ হয়েছিলো তাকে গিফ্ট দিয়েছিলাম তার জন্মদিনে আমি একটা তাকে তারপর খাওয়া দাওয়া করেছিলাম তার সাথে তারপর তাকে কেক কেটে তাকে ভালোভাবে কেকটা মাখিয়েছিলাম সবাইকে কেক খাইয়েছিলো সে এরপরে ধরুন বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান তো এক দিনে হয় না তিন চার দিন ধরে হয় ঠিক আছে যদি কোনো মানে আর কি নিজেদের কোনো লোকের বিয়ের অনুষ্ঠান হয় তাহলে তিন চার দিন ধরে বিয়ের অনুষ্ঠানটা থাকে আমরা গায়ে হলুদের দিন থেকে বলুন বা অন্যান্য চান করানোর দিন থেকে বলুন সমস্ত দিন থেকে আমি তাদের সাথে যাই তাদের সাথে ঘুরি তাদের সাতে অন্যান্য কাজে হেল্প করি তারপর যেদিন বিয়ে হয় সেদিন রাত জেগে তাদের বিয়ে দেখি খুব আনন্দ হয় নতুন নতুন লোকের সাথে দেখা হয় অনেক পুরোনো কোনো হয়তো অনেক পুরোনো কোনো হয়তো সম্পর্কে যারা যারা আসে তার হয়তো দেখাই হয় না যারা হয়তো অনেক বাইরে গেছে তারাও আসে তাদের সাথে আলাপ হয় দেখা হয় খুব ভালো লাগে খুব ভালো খাওয়া দাওয়া হয় সব কিছু রকমের জিনিস হয় এরপরে ধরুন পুজো পুজো মানেই একটা আলাদা রকমভাব বাঙালিদের সব থেকে বড় পুজো হচ্ছে দূর্গা পুজো এই দূর্গা পুজো কালী পুজো এই সব জিনিসে মানে আর কি যে যতো দূরেই যার বন্ধুরা থাকুক সবাই এই সব পুজোতে নিজেদের বাড়িতে আসে তাতে কী হয় অনেক পুরোনো বন্ধুরা একসঙ্গে হয়তো আবার দেখা হয় তাদের একসঙ্গে আবার হয়তো কথা হয় তো মানে এই সব জিনিসগুলো না খুবই বেশি ভালো লাগে